বছরের পর বছর ধরে ভারতীয় বিনোদন শিল্প নানাভাবে বিকশিত হয়েছে দেশের জনপ্রিয় বিনোদন শিল্প আগে মানুষ খুব যাত্রা পছন্দ করতো পরপর দূরদর্শন আসায় মানুষ দূরদর্শন দেখতে শুরু করলো তাতে খবর একটু আধটু বাংলা সিনেমা দেখতে দেখতে এখন সিরিয়াল এসে পৌঁছেছে এখন প্রায় ভারতের সমস্ত মানুষই সময় দেখে সিরিয়াল দেখতে বসে এবং তার জন্য খুব তাড়া থাকে বরং অন্য কাজে কোনও তাড়া থাকে না সিরিয়ালে মানুষের এতো মনোযোগ হয়েছে যে রান্না করতে করতে তরকারি পুড়ে গেলেও সিরিয়ালের দিকেই মন থাকে এভাবেই মনে করা হয় যে বছরের পর বছর ধরে যেমন সময় পরিবর্তিত হয়ে চলেছে বিনোদনও মানুষের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন দেখা দিয়েছে